হ্যালো দাদা বলছি যে আমি এরকম রাতের বলে একটা জায়গকে আটকে পড়েছি তো আপনি কি জানেন যে কোন সময়ে অটো লাস্ট পর্যন্ত চলে মানে লাস্ট কটা পর্যন্ত অটো চলে সেইটা কি আপনি একটু বলতে পারবেন কাইন্ডলি আচ্ছা ও তা মানে দশ সাড়ে দশটার পর থেকে আর চলে চলে না গাড়ি আর ভোরবেলা কটার পর্যন্ত চলে মানে কটার থেকে শুরু হয় গাড়ি অটো আচ্ছা ভোর ছটা থেকে শুরু হয় আর শেষ হয় রাত সড়ে দশটা পর্যন্ত কিন্তু আমি তো এখানে আটকে গিয়েছি আমাকে তো বাড়ি ফিরতে হবে কি করা যায় বলুন তো এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে এই এই সময় আচ্ছা আমি এখন আছি হচ্ছে হাওড়া স্টেশানে আছি আমি বাড়ি ফিরতে চাইছি হ্যাঁ আমি এখন বাজে হচ্ছে তো এগারোটা আচ্ছা আমা হ্যাঁ বাড়ি ফিকতে হবে কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না সবাই বলছে রিজার্ভ বা কোনো গাড়ি দাঁড়াতেই চাইছে না বাসও বন্ধ আচ্ছা আচ্ছা এখানে আশেপাশে কোনো গাড়ি পাওয়া কি সম্ভব যে আমি এখান থেকে কতটা দূরে যাবো কোথায় গেলে পাবো নাহলে আমি পচণ্ড পরিমাণে ট্র্যাপড হয়ে আছি যদি একটু সাহায্য করেন হ্যাঁ আমি গাড়ি বুক কর করছি কিন্তু এখন এই এরিয়ার মধ্যে নিচ্ছে না আমি আবার ট্রাই করছি আচ্ছা আমাকে আগে থেকে বুক করে থাকলে আরও বেশ সুবিধা হতো যদি করে রাখতাম আচ্ছা বুঝলাম তো এখন উপায় কি কী করতে পারবো পারবো আচ্ছা ওখান থেকে যদি আমি ওই সাইডে যাই তাহলে আমি পেয়ে যাবো আচ্ছা ডানদিক থেকে যেতে হবে রোডের উপরে বুঝলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা ধন্যবাদ এই সময় সত্যিই খুবই সাহায্য হলো নাহলে কোনো গাড়ি পাচ্ছিলাম না আর আমি একা এখন বাড়ি যেতে হবে আমি সত্যিই খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম ধন্যবাদ খুবই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ কোন অসুবিধা হলে আপনাকেই কল করবো থ্যাংক ইউ